স্থানীয় সরকারের বিশেষ কিছু উদ্যোগের মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য হল কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প হল সেই প্রকল্প যেখানে মেয়েদেরকে বিভিন্ন রকমের টাকা দিয়ে সাহায্য করা হয় আগে যখন মেয়েদের পড়াশোনার বিষয়ে সবাই অতটা উদ্যোগ দেখতো না এখন তাদের বাবা মাই তাদের ঘরের লোকজনই তাদেরকে সাহায্য করছে পড়াশোনার জন্য এর দ্বারা মেয়েদের অনেক রকম সুবিধা হচ্ছে আর দ্বিতীয় হল সবুজ সাথী প্রকল্প যেখানে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সাইকেল দিয়ে সাহায্য করা হচ্ছে এর দ্বারা যাদের খুব দূরে ঘর বা যারা বিভিন্ন কারণবশত স্কুলে আসতে পারত না তারা এখন খুবই স্বচ্ছন্দে স্কুলে আসছে আমার পাড়ায় অর্থাৎ আমার জেলাতে অনেকজনকে যাদের মাটির বাড়ি আছে যারা খুবই গরিব তাদের সবাইকে পাকা বাড়ি প্রদান করা হয়েছে এতে প্রাকৃতিক বিপর্যয় এবং বিভিন্ন দিক থেকে তারা সুবিধা পাচ্ছে আমার জেলার বিভিন্নরকম যারা সরকারি দফতরে কাজ করে তারা প্রতিবার না হলেও অনেকবার এসে আমার জেলাটাকে দেখে যায় এবং জেলাটাতে ঘুরে যায় যেখানে কোন সমস্যা হচ্ছে নাকি তারা জানতে পারে